আমাদের বাড়ির আশেপাশের এ্যলাকাগুলিকে পরিষ্কার করার জন্য আমরা আগাছা পরিষ্কার করব তারপর আমরা ব্লিচিং ছড়াতে পারি আর যাতে আমাদের আশেপাশে নোংরা আবর্জনা যাতে কেউ না ফেলে বা পৌরসভার গাড়িতে আমরা যাতে আবর্জনা ফেলতে পারি সেই ব্যবস্থা নিতে পারি আর কোনো পুরনো কোটো বা খালি পাত্রর মধ্যে যেন না জল জমা হয় সে রকম আমাদেরকে দেখতে হবে এটা আমাদের করণীয়